প্রাইমারি স্কুলে বাচ্চাদের যে বইগুলো দেওয়া হয় বইগুলো আগের তুলনায় এখন অনেকটা অনুন্নত সবগুলো সাবজেক্ট এক সাথে করে নিয়ে একটা বই বানানো হয় এবং সেই বইয়ে না ঠিক মতো প্রশ্ন উত্তর থাকে না পড়ার কিছু থাকে অঙ্কগুলোও ঠিক ঠাক থাকে না আমার মতে আগে যে বইগুলো ছিলো তাতে বাচ্চাদের অনেক ভালো সুবিধাই হতো কিন্তু এখনকার বইগুলোতে বাচ্ছাদের খুব অসুবিধা হবে প্লাস শেখার জিনিস তাতে কম থাকবে কম থাকে যেটা দেখি